আমি নতুন রেসিপি সম্পর্কে যেটা অনুসরণ করি সেটা হলো আমি বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলগুলো সেগুলো দেখি যেমন একটা আমার সব থেকে প্রিয় চ্যানেল হলো জনতার রান্নাঘর এই জনতার রান্নাঘরটা আমি সাবস্ক্রাইব করে রেখেছি অনেক দিন আগে থেকেই আমার এতোটাই ভালো লাগে এই রান্নার চ্যানেলটা কেননা এখানে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমি দেখতে পায় এবং এটা ওপার বাংলার মানে বাংলাদেশের সব কিছু যে সমস্ত রান্না বান্না সেগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে নতুন নতুন রেসিপি যেগুলো আমি দেখি এবং সেগুলো আমি নিজেও বাড়িতে চেষ্টা করি এই কারণেই চেষ্টা করি কেননা রান্নাটা আমার ভীষণই ভালো লাগে আর আমার বাড়িতে যখন কেউ আসে তাদেরকে আমি এই বিভিন্ন ধরনের রান্না বা বিভিন্ন আইটেমের রান্না তাদেরকে রান্না করে খাওয়াতেও ভালোবাসি এবং তারা যখন বলে যে না এটা ভীষণই সুন্দর হয়েছে তো আমারও ভীষণ ভালো লাগে এবং টিভিতে যে সমস্ত রান্নার যে শোগুলো হয় সেগুলো আমি দেখি যেমন মাছ রান্নার রেসিপি বা মাংস রান্না রেসিপি মাছ রান্নার যেমন বিভিন্ন ধরনের মানে আইটেম হয়ে থাকে তো সেগুলোর মানে একটা মাছের যে কতো রকমের রান্না হয়ে থাকে সেটা আমার আগে কখনো জানা ছিলো না তো আমি যখন এইগুলো দেখেছি ইউটিউব থেকে বা টিভি থেকে সেগুলো দেখে দেখে আমি বাড়িতে রান্না করি এবং আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোনো আমার আত্মীয় স্বজনের বাড়িতে যখন যাই তারাও আমাকে রান্না করতে বলে সেটা আমার ভীষণ ভালো লাগে এবং এই যে বিভিন্ন ধরনের রান্না আমি দেখি দেখে আমি নিজেও করি এবং তাতে যে মশলাগুলো দেওয়া দিতে বলা হয় যতটা দিতে বলা হয় আমি ঠিক ততটা দিই বা তার থেকে কম বেশিও দিই এবং কিছু কিছু মশলা আমি বাদ দিয়েও করি আবার আমার যেটা ভালো লাগে আমি তার মধ্যে নতুন কোনো মশলা দিয়েও আমি রান্না করি ঠিক আছে তো এই জিনিসটা আমার কাছে একটা ভীষণই ভালো লাগে রান্না যেহেতু আমার বিভি একটা ভীষণ পছন্দের জিনিস যেটা রান্না সবাই যে ভালো করতে পারবে এমন কোনো কথা নয় রান্না ভালো করতে পারাটাও একটা আর্ট আমি এটা মনে করি তো এই এখন যেমন বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে কত কী রান্না রেসিপি বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন পকোড়া বা বিভিন্ন ভাজাভুজি যেগুলো আমাদের অজানা ছিলো তো আমার কাছে এইগুলো একটা মানে অনুসরণ করার কারণ হচ্ছে মূলত এই কারণ